হ্যাঁ আমি ঐতিহ্যবাহী পোশাক তৈরি করেছি এবং সেটি অন্য কৌশলে আমি নিজের জন্য উল কিনে এনে সে একটা শীতের পোশাক তৈরি করেছিলাম শীতের সোয়টার এবং তাতে আমি সুতো দিয়ে সুতো দিয়ে অনেক ধরনের ডিজাইন বা নকশা করেছিলাম তারপরে আমার এ সেটি দেখে যখন আমি পরে বেরিয়েছিলাম আমার একটা কাকিমার দেখে সেটি দেখে তার পছন্দ হয়েছিল তিনি একটি জামা দিয়ে আমাকে বলেছিলেন এটি জামাটা ভালো করে এ তৈরি করে দিতে জামা সুতো দিয়ে এবং তার উপরে কাঁথা স্টিচের একটি ফুল তৈরি করে দিতে আমি তার ম কথা মতোই আমি নিজের হাতে সুতো কিনে এনে সুতো দিয়ে বুনে তার উপরে জামাটি তৈরি করে তার জামাটার ওপরে কাঁথা স্টিচের আমি ফুল তৈরি করেছিলাম সেটি সে পরে যখন পুজোতে বেরিয়েছিল সেটি পাড়ার সবাই দেখে তারা আমাকে এসে অর্ডার দিয়েছিল যাতে এরকমই আমি যেন তাদেরকে বানিয়ে দিতে পারি তারপরে এবং তারে তার কথা মতোই আমি এরকম জামা তৈরি করার পরে কাঁথা স্টিচের আমি ফুল তৈরি করেছিলাম সেটি তারা দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে আমার অর্ডারটাও বাড়তে বেড়েছিল এবং সেগুলি পরে তারা খুবই ভালো ফিল করেছিল